কাল আমি স্যুইগি থেকে একটা ডেলিভারি অর্ডার নিয়েছিলাম আর সেটা ছিলো বার্গার আর ডেলিভারিও বয় যে এসেছিলো সে একটু অভদ্র আচরণ করেছিলো আর কি আমার একটু পেমেন্টের সমস্যা হয়েছিলো তাই সে অভদ্র আচরণ করে এবং তার জন্য সে আমাকে অভদ্র ব্যবহার করে হয়তো সে টায়ার্ড ছিলো কিন্তু আপনি আপনাদেরকে অভিযোগ জানাতে বাধ্য হচ্ছি কারণ যদি সে টায়ার্ড থাকুক যাই থাকুক কিন্তু কাস্টমার যে থাকে তার সাথে ভালো ব্যবহার অবশ্যই করতে হয় কেননা ভালো ব্যবহার না করলে তাদের কোম্পানির গ্রোথ হয় না তো আপনাদের কোম্পানির বা যদি ব্যবসা বাড়াতে যান তাহলে আপনাদের কাস্টমার মানে ডেলিভারি বয় যারা আছে তাদেরকে অবশ্যই বলতে পারেন যে তাদেরে যেন তারা যেন খুব ভালোভাবে ব্যবহার করে সবার সাথে এবং ঠিক আছে তাদের হয়তো সারাদিন কাজ করে নানাভাবে তাদের গোলমাল আছে হয়তো সে হয়তো ধরুন সে হয়তো হয়তো সমস্যায় আছে কিন্তু সব ঘরের কিছু সমস্যা আছে পার্সোনাল অথবা অন্য কিছু সমস্যা তবুও তাকে কাজ করতে হচ্ছে বাধ্য হয়ে কটা টাকার জন্য তো সেটা আলাদা সমস্যা হতে পারে কিন্তু সে যখন ডিউটি এ থাকে সেটা যে কোনো জায়গায় হোক সেটা পুলিশ হোক বা অন্য কোনো রকমের কাজই হোক যখন সে কাজের মধ্যে থাকে তখন তাকে কাজটি খুব নিষ্ঠাভাবে পূরণ করতে হয় তো সেই কাজটা আমনাদের ডেলিভারি বয় করে নি ঠিক আছে আমি কিছু বলিনিও নি আমিই আমি একটু পরে টাকাটা তাকে এসে দিয়ে দিই এবং আমাদের খা আপনাদের খাবারের মান আমি কিছু বলার নেই খুব সুন্দর ভালো মান বার্গারটা খেয়ে আমাকে খুব সুন্দরই লাগলো সব কিছু ফ্রেশ ছিলো এবং টাটকা ছিলো ঠিক আছে তো এবার কি বেশি কিছু বলবো না তো একটাই কথা বলবো যে আপনাদের ডেলিভারি বয়দেরকে কোনো ভালোভাবে ক্লাস করান সবাইকে এ সে একজন করেছে এবার একজন থেকে হয়তো অন্য কেউ এলো এরকমভাবে ব্যবহার করলো তখন সেটা তো আর হয় না না তাহলে আপনাদের কোম্পানি অনেক নীচে নেমে যাবে আর অন্য কোনো কোম্পানি হয়তো আবার আপনাদের উপরে উঠে যেতেও পারে তো এটাই আপনাদেরকে জানাতে এস জানাতে চাইছি তো আপনি একটাই কথা বলবো একটি স্টেপ নিন যে ওই ডেলিভারি বয়দের ক্লাস দিতে থাকুন ক্লাসে তাদের শেখান যে কীভাবে ভদ্র আচরণ করতে হয় যে যতই যে কোনো কোনো টেনশন থাক না কেন তাদের মনের মধ্যে কোনো পার্সোনাল টেনশন কিন্তু কাজের মধ্যে থাকলে তখন সেগুলোকে ভুলে যেতে হবে তো এটাই বলতে চেয়েছিলাম ধন্যবাদ আপনাদের কোম্পানি খুবই ভালো শুধুমাত্র এটির জন্যে আমরা আপনাদের কাছে অভিযোগ করা খাবারের মান খুবই ভালো ধন্যবাদ